হ্যাঁ বলছি যে দাদা আম কত করে যাচ্ছে এখন সত্তর টাকা আচ্ছা ভালো ভালো হবে টেস্ট আচ্ছা ঠিক আছে বলছি যে আমি যদি মনে করুন আমি যদি কুড়ি পনেরো কুড়ি কিলোর মতো নিই ঠিক দিতে পারেন কি দামে দিতে পারবেন আপনি হ্যাঁ কুড়ি কিলো যদি নিই আমি ধরুন কুড়ি কিলো কিন্তু কম করবেন কিন্তু মানে জিনিসটা যেন ঠিকঠাক থাকে সে তো আমি তো একটা খাবো সেটা কোনো কথা নয় কিন্তু আমি তো লোককে খাওয়াবো এবার লোক যেন বদনাম না করে সেই কথা বলছি বুঝতে পারছেন যাতে পরে পরবর্তীকালে আবার আপনাকে অর্ডার দিতে পারি ঠিক আছে আপনি তাহলে ওটা দেখুন আমার আমার কিন্তু সামনের শনিবার চাই আমি কুড়ি কিলোর মতো নেবো আর আর একটা জিনিস হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ আমটাই নেবো আর একটা জিনিস হচ্ছে আমি সবজি কিছু নেবো আপনার কাছে সবজিও আছে দেখছি সবজি নেবো এই পটল ফটল এইগুলো নেবো আমি পটল ঢেঁড়শ এই তা কেজি পাঁচেক কেজি পাঁচেক মতো নেবো পটল তাহলে আপনি পটল ঢেঁড়শ সামান্য ঢেঁড়শটা দু কেজি মতো দিন ঢেঁড়শ বেশি চাই না ঢেঁড়শ দু কেজির মতো দিন তাহলে আচ্ছা আপনি আপনি পটলটা কত করে দিচ্ছেন পটলটা কত ঠিক আছে ঠিক ওই যো আম আমটা দেবেন আর পটল আর ঢেঁড়শ অল্প ঢেঁড়শ অল্প ঢেঁড়শ দু কেজি আম আম কুড়ি কেজি আর পটল পাঁচ কেজি এইটা আপনি মোটামুটি এ করুন আপনাকে কি কিছু অ্যাডভান্স করতে হবে আর আপনি কিন্তু জিনিসটা একদম ফ্রেশ ফ্রেশ দেবেন যেন শুকনো টুকনো না হয় বা আর দু চার দিন রেখে খাওয়া যায় এরকমভাবে এরম আমি শনিবার নেব আপনার কাছ থেকে হুম ঠিক আছে তাহলে ওই কথাই রইলো কি অ্যাডভান্স করে যাবো আপনাকে কিছু ঠিক আছে